আমাদের এলাকার শিল্প কারু কারুকার্য বিভাগে রাজ্যের মধ্যে যথেষ্ট উন্নত এখন আমার দেশ কেন এখানে হচ্ছে মাটির তৈরি পট পটের মধ্যে যত কারুকার্য করা তার মধ্যে ফুল লতাপাতা আঁকা

প্লাস্টিকের জিনিস বেশি মানুষ ব্যবহার করতো এখন দেখছি মানুষ প্লাস্টিকের জিনিস ছেড়ে মাটির জিনিসের প্রতি যথেষ্ট আগ্রহ বেড়েছে আমাদের এখানেকার দেখছি ছেলে বাচ্চারা আর বাচ্চারা যেরকম এখন ছোটোবেলা থেকে এখন তাদের বাবা মারা আগ্রহ করে তাদেরকে শেখাচ্ছে ফ্যাশান ফ্যাশান ডিজাইনিং করা মডেলিং করা তারপরে কীভাবে র্যাম্প ওয়াক করতে হয় সেগুলো শেখাচ্ছে তারপরে নানা রকম ডিজাইন করা যেমনি আমরা আঁকা আঁকি তার মতো আঁকি সেরকম নানারকম ডিজাইন তৈরি করা তারপরে এখন কোনো রকম অনু আনুষ্ঠানিকভাবে রাস্তায় দেখাচ্ছে অনেক রকম কলকা আঁকছে ডিজাইন করছে তো একবার বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয় এখন এখন এখানকার ছেলে মেয়েরা কোনো কাজ করলে সেটাকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করে তারপরে এখন টিভি দেখে অনেকে চলচিত্রের সাহায্যে নিজেদেরকে অ্যাকটিংয়ে স্কিলে যথেষ্ট এগিয়ে নিতে চেষ্টা করছে যাতে পরবর্তীকালে তারা বড়ো মঞ্চে কাজ করতে পারে